হ্যাঁ আমি বহুদিনের জন্য ট্রিপ হাইক করেছি পাহাড়ে এটি বেশ মজাদার ছিলো এটি থেকে আমি নানা রকম শিক্ষাও পেয়েছি যা আমার জীবনে সর্বদা চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁবুতে থাকতে বেশ ভালো লাগে তার সাথে সাথে বেশ আনন্দও বোধ হয়